হ্যালো হ্যাঁ নমস্কার বলুন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন স্যার কী অবস্থা আপনার শরীর টরীর ঠিক আছে তো এখন

হুম আমি আপনার ব্যাপারটা শুনেছি মানে তিন মাস তো বন্ধ হয়ে গেছে আমি খোঁজ খবর নিলাম নিলাম যে আপনার কী এত আসছে না কেন তারপরে অনেকে আপনার ফোন নাম্বারটায় কল করছিলাম লাগছিল না তারপরে অনেকের কাছে জানলাম আর কি আপনার সাথে যারা আসত বলল যে ওর খুব হচ্ছে শরীর খারাপ হয়েছে আর তাই এখন আসতে পারবে না কিছুদিন ওই সুস্থ হলে তারপরে আসবে তারপরে আপনি এখন ঠিক আছেন তো

হুম বলুন তাহলে কী বলছিলেন বলুন

যারা জিম করে তারা যদি বাড়িতে একবার বস্তি হয়ে যায় না হ্যাঁ তারা বেশিদিন বস্তি থাকতে না সঙ্গে সঙ্গে আবার সেই শরীরে মেদ জমে যায় পেশী ফুলে যায় মানে অবস্থা খারাপ হয়ে যায় আপনারও সেক্ষেত্রে তাই হয়েছে তো আপনি কবে থেকে জিম জয়েন করবেন আপনি আপনি যদি আপনি যদি এখন জিম জয়েন করতে চান তাহলে আমার অসুবিধা নেই আর যদি শরীরের সেরকম অবস্থা থাকে তাহলে আমি কিছু ডায়েটের ডায়েটের কথা বলে দেবো আপনি সেগুলোকে ফলো করুন মোটামুটি এখন শরীরটা ঠিক থাকবে কিন্তু যত দ্রুত সম্ভব আপনাকে জিমে আসতেই হবে না হলে শরীরটা সেরকম আর ফিরে পাবেন না আগের মতো

হুম তাহলে বাড়িতে আমি আপনাকে হচ্ছে একটা খাতায় লিখে আপনাকে পাঠিয়ে দিচ্ছি কী কী সকালবেলা কী খাবেন মানে গ্রিন টি আরে কী খাবেন দুপুরবেলায় কী খাবেন এরকম মানে খাওয়াটাকে একটু কনট্রোলে রাখুন আপনার বডিটা ফিরে চলে আসবে আর যতটা সম্ভব হচ্ছে ডাক্তারের পরামর্শ নিয়ে চলুন তারপরে হালকা হালকা ব্যায়ামটা করুন এখন আর তারপরে আপনি ঠিক হয়ে যাবে তারপরে আপনি জিমে আসুন কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা তখন আপনাকে খাতাটা পাঠিয়ে দেবো লিস্টটা ঠিক আছে ধন্যবাদ